হুম হুম হ্যালো কী কী লাগবে হুম হুম হুম হ্যাঁ হবে কবে লাগবে একটু টাইম দিতে হবে তাও টাইম লাগবে বিকেলের দিকে

পাঠিয়ে দেওয়াটা তো মুশকিল ব্যাপার ওটা না না না না গাড়ি তো ব্যবস্থা নেই আমার কাছে আচ্ছা কী কী লাগবে আপনার আরেকবার আরেকবার বলুন হুম দেখছি হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম হুম বুঝলাম হুম হুম হুম বুঝলাম যদি গাড়ি হ্যাঁ হ্যাঁ যদি গাড়িটা যদি নিয়ে আসেন তো ভালো হয় গাড়ি সেরকম নেই ব্যবস্থা ওই জন্য বলছি